গতকাল আমি একটি ব্রান্ডেড টি শার্ট রে গারমেন্ট সেন্টার থেকে কিনি কিনে আনার পরে আমি একদিন টি শার্টটা পরার পরে যখন ওটাকে ধুই ধোয়ার সাথে সাথে ওটাতে রং চলে যায় কাপড়টা কেমন খারাপ হয়ে যায়